ধর্মীয় গান বলতে আমার রাধা মাধবের গান শুনতে খুব ভালো লাগে কেন তার গানের মধ্যে যে একটা ভক্তি একটা প্রেমের যে একটা বন্ধন আছে এই বন্ধনটা কোনো কিছুতে নেই আলাদাই একটা শান্তি সেই গানের মধ্যে আর শিবস্তোত্রম যেগুলো থাকে তাণ্ডব সেগুলো শুনতে আমার ভীষণ ভালো লাগে মানে মনে একটা আলাদাই শান্তি মানে একটা আলাদাই জগতের মধ্যে নিয়ে যায় আমি প্রতিদিন সকালবেলা উঠে মানে ঘুম খুলে চোখ খুলেই ফার্স্টে আমি রাধ মাধবের গান শুনি একশো আটটা শতনাম আর তারপর হচ্ছে আমি মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা শুনি এটা আমার প্রতিদিনের রুটিন প্রতিদিন আমি শুনি কেন আমার ওইটা শুনেই আমার সকালটা শুরু হয় আর এমনি ঠাকুরের সব গানই ভালো লাগে কিন্তু বিশেষ করে আমার রাধা মাধবের গান শুনতে ভীষণ ভালো লাগে নতুন নতুন আজকাল যে গানগুলো বেরিয়েছে সেগুলো আমার শুনতে ভীষণই ভালো লাগে আর তারপর বিভিন্ন রকম অনুষ্ঠানে যাই ঠাকুরের সেখানে গিয়ে সেসব শুনি সেই জিনিসগুলো মানে মনটা একটা আলাদাই শান্তি আলাদাই জগৎ আমরা তো সংসার জীবনের মধ্যে থাকি সেটার থেকে বেরিয়ে গিয়ে কিছু সময় একটু ঠাকুরের সাথে একটু নিজের সাথে মানে মনের ভিতরে একটা পরম শান্তি পরম তৃপ্তি একটা মনে হয় আর আমি বরাবরই একটু ঠাকুরের প্রতি বেশিয়ে বিশেষ করে ভোলেনাথের প্রতি আমি ছোটোর থেকেই ভোলেনাথের আর মায়ের পুজো করতাম কিন্তু অতটা মানে রাধা মাধবের দিকে অতটা ইয়ে ছিলাম না কিন্তু যত দিন যাচ্ছে আস্তে আস্তে মনটা জানি সেই দিকেই চলে যাচ্ছে তার মধ্যে মানে একটা আলাদা রকমই টান রয়েছে মানে সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না সেটা মনের ভেতর থেকেই ফিলিংস হয় মানে যারা বোঝে এটা তার ভেতর থেকে আসে এটা ভাষায় কোনো দিনও কেউ কোনো দিনও প্রকাশ করতে পারবে কি না আমি জানি না